আমার কাছে যদি রান্নার সময় বা উপকরণ কম থাকে সেই পরিস্থিতিতে কিন্তু আমি নিজের ভাবনা ভেবে কিছু নতুনত্ব করার চেষ্টা করি যাতে সময়ও কম লাগে এবং খাবার স্বাদও কিন্তু বেড়ে চলে তাই আমার মনে হয় আমি অবশ্য সেরকম কম সময় নিয়ে কখনও রান্না করিনি বা সেরকম পরিস্থিতির মুখোমুখিও হইনি আমি যদি পরবর্তীকালে কখনও কম সময়ে হাতে রান্না করার মতোন অবস্থায় পড়ি তখন আমার মনে হয় যে খুব চট জলদির মধ্যে আমি কিন্তু চিড়ের একটি রেসিপি করে কিন্তু তুলতে পারি বিভিন্ন রকমের সবজি দিয়ে চিড়ের যে পোহা হয় তা কিন্তু বেশ সুস্বাদু এবং শরীরের জন্যও কিন্তু বেশ ভালো এবং অনেকক্ষণ পেটও ভর্তি থাকে তাই ওই ধরণের কিছু খাবার বানিয়ে আমি কিন্তু আমার আত্মীয়দের বা বাড়িতে যিনি আসবেন তার কাছে কিন্তু একটি রিপ্রেজেন্ট করতেই পারি